বাংলা ভাষা অন্যান্য ভাষার চেয়ে আমাদের প্রভাবিত করছে এটাই কারণ আমাদের পশ্চিমবাংলা বাংলায় প্রচলিত হয় আর এখানে আমাদের যে স্কুল কলেজ দোকানপাট যে সাইন বোর্ডগুলো বোর্ড লেখা হয় দেওয়ালে যে বিজ্ঞাপনগুলো লেখা হয় সবই বাংলা ভাষায় প্রচলন করা হয় এবং বাংলায় লেখা হয়